হ্যালো ট্রাবেল এজেন্সি বলছেন আমার একটা বড় গাড়ি লাগবে আমরা পাঁচ ছ জন বন্ধু মিলে দিঘায় ঘুরতে যাব ছটা সিটের মতো কত টাকা লাগবে একটু বলবেন